পোলট্রির সাধারণ ফিড সাধারণত হচ্ছে ম্যাচ পোলট্রি খুব সাধারণ সূক্ষ্ম ধরনের পাখি যে কারণে পোলট্রির জন্য হচ্ছে ফিড খাওয়ানো হয় এবং পোলট্রি উৎপাদনের জন্য চাই খুব সাধারণ এখন ভারতবর্ষে পোলট্রি যদি না থাকতো তাহলে বহুত মানুষের খাদ্যে একটা ঘাটতি দেখা যেত মাংস আমাদের সাধারণত মাংসের ভিত্তরে প্রোটিন প্রয়োজন স্বাভাবিক সবার প্রোটিন প্রয়োজন নেওয় ভ্যাসে যেহেতু হিন্দু সংখ্যা বেশি সেহেতু যদি পোলট্রি উৎপাদন না করা যেত তাহলে গরু মাংস ঘাটতি হচ্ছেু দেখা যেত যে কারণে পোলট্রিটা খুব সূক্ষ্মো ধরনের পাকিয়ে যত্ন সহকারে পোলট্রি উৎপাদন করতে হয় সময় মতো টাইম মতো খাবার খাওয়িয়ে রাত্রে ঘর ইয়ে করে যাতে ঠান্ডা না ঢোকে সেই জন্য লাইটের ব্যবস্থা করে সেখান থেকে লাইটের ব্যবস্থা করে গরম যাতে গরম একটু গরম হয় সেই গরমর ভিতরে দিয়ে পোলট্রি ই হচ্ছে চাষ করতে হয় এবং পোলট্রির পোলট্রি চাষের সবথেকে সুবিধা হচ্ছে এটা কম দিনে বা কম সময়ে ঠিকমতোভাবে যদি পোলট্রি খাওয়ার জল সব কিছু দিয়ে যদি দেখাশুনো করা হয় তা তাহলে একটা লাভজনক ব্যবসা এর এর ভিতর দিয়ে বহু মানুষের জীবিকা নির্বাহ করাতেও পারে এবং করতে পারে পোলট্রি পোলট্রি উৎপাদনে দেখা যায় ম্যাক্সিমাম বহু লোকজন পোলট্রি উৎপাদনের ভিতরে এখন লেগেছে বা গ্রামে কম বেশি লোকজন পোলট্রি উৎপাদন করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এবং মাংসের যেহেতু বহু চাহিদা সেই কারণে পোলট্রি উৎপাদন করে সবাই পোলট্রির ভিতরে দিয়ে সবাই জীবিকা নির্বাহ করে এবং পোলট্রি উৎপাদন করলে কী হয় সবথেকে বড়ো জিনিস এটা ইম্পোর্ট এক্সপোর্ট করে বিভিন্ন জায়গায় মানুষ করতে পারলে পনেরো কুড়ি দিনের মাথায় ওষুধ খাবিয়ে ওষুধ ফিট সাধারণত খাবিয়ে পোলট্রি হচ্ছে চাষ করলে পোলট্রি পোলট্রি সাধারণত খাবারগুলো খাবিয়ে যদি ঠিক ঠাকভাবে রাাকা যায় তাতে তাহলে এ খুব মাসে মাসে অন্য অন্য য়র মাংস অন্যন্য মাংসের প্রাণীর থেকে মাংস সেই প্রাণীর থেকে খুব একটা বাড়ে এবং আস্তে আস্তে বাড়ে বা খুব লাভজনক জিনিস এবং যাাই করে একটু দেখাশুনো করে যত্ন সহকারে রাখতে পারলে বেশ তার থেকে একটা টাকা পাওয়া যায় এবং সেই টাকা দিয়ে কাজে লাগানো যায় টাকা দিয়ে ভালো লাভজনক ব্যবসা থাকে এবং ইয়ে উৎপাদন করা খুব সুক্ষ্মতো সেই জন্য এই চাষ করাটাও খুব রিকচ্ছের একটা ব্যাপার হয়ে থাকে